এটা রিতা রেস্টুরেন্ট আমি খাবার অর্ডার করেছিলাম কিন্তু বারবার আমি খাবারটা ফোন করছি অর্ডারটা পাচ্ছি না খাবার আসার কথা ছিল এগারোটার সময় কিন্তু এখন বারোটা বেজে যাচ্ছে আমার ডেলিভারি খাবার আসছে না কী আপনাদের যে ছেলেটা মানে ডেলিভারি দিত তাকে ফোনে পাচ্ছি না সে কি অন্য কোথায় গেছে অন্য কাজে কি ব্যস্ত আছে বারবার তাকে ফোন করছি কিন্তু সে ফোন তুলছে না তা অন্য কোনও নাম্বার দেওয়া যাবে তার সঙ্গে যোগাযোগ করার জন্য না দিলে আমি তো খাবার অর্ডার করেছিলাম নাহলে কোথায় গিয়ে ফের যোগাযোগ করবো সেটা বলা যাবে কি